আঁকা মানুষের জন্য একটি উপকার উপকারী জিনিস এটা আমি মনে করি কারণ আজকালকার দিনে সবাই ফোনের গ্যালারি ফোনে ছবি তুলে বা ক্যামেরাতে ছবি তুলেই সন্তুষ্ট থাকে কিন্তু আজকালকার দিনে সেই পেন্টিংয়ের চাহিদা কারোর নেই সবাই ভুলেই গেছে আধুনিক দিনের জিনিসকে আমাদের যদি সেই আধুনিক জিনিসকে তুলে ধরতে হয় তাহলে আমাদের পেন্টিংয়ের পেন্টিংয়ের প্রতি গুরুত্ব দিতে হবে তাছাড়াও আজকালকার দিনে ছেলেপিলেরা শুধু পড়াশুনোতেই মন দিয়ে থাকে তাদের জন্য ছবি আঁকা খেলাধুলো আজ তাদের জীবনে কোনো গুরুত্ব নেই একটা সময়ে আমরা কাটিয়ে এসেছি যখন খেলাধুলো ছবি আঁকা নাচ করা সব কিছুর প্রতি একটা উৎসাহ উত্তেজিত কোনো যেখানে কোনো স্টেজ শো বা কোনো কিছু অনুষ্ঠান হতো সেখানে আমরা আঁকা প্রতিযোগিতা বা অন্য কিছুর জন্য নাম দিতাম বাট আজকালকার দিনে সেসবের কারোর কাছে টাইমই নেই যদি আমাদের কারোর কাছে কাউকে এটার প্রতি করতে হয় তাহলে আমাদের এই শিক্ষাটা শুরু করতে হবে ছোটোবেলা থেকে ছোটোবেলা ছোটোবেলায় ছোটোবেলা থেকেই সবথেকে বড় শিক্ষা সব কিছুর শুরু হয় এক একটা শিশু যখন তার মার কাছ থেকে সব কিছু শেখে তখন আমাদেরও সেটাই করা উচিত স্কুলেই সবথেকে প্রথম সবথেকে সর্বপ্রথম শিক্ষা শুরু হয় তো সেখান থেকেই আমাদের এই আঁকা জিনিসটা শিশুদের মনের মধ্যে ঢোকাতে হবে যার ফলে তারা নানাভাবে সেই জিনিসটাকে বুঝে আঁকতে পারবে তাতে শুধু তাই নয় তারা অনেক কিছুতেই উন্নতি লাভ করবে তারা তাদের মনের কথাকে বুঝতে পারবে ছবি আঁকার মধ্যে দিয়ে ছবি শুধু ছবি হয় না তার মধ্যে অনেক কিছুই জানার থাকে এর ফলে তাদের একটা উপকার এটাও হয় যে ছবির গুরুত্ব যত তারা বুঝবে পড়াশুনার মধ্যেও অনেক কিছু থাকে যা আমরা শুধু মুখস্থবিদ্যা দ্বারা করতে পারি না নিজেদের বোঝার থাকে তার জন্য ছবি খুবই উপকারী তাছাড়াও আজ ভূগোল ইতিহাস বা অন্যান্য সাবজেক্টে আমাদের এখন আঁকার প্রয়োজন হয় আর সেটা যদি শিশুরা ছোটোবেলা থেকে শিখতে পারে তাহলে তা তাদের কাছে খুবই সহজ মনে হবে তাই জন্য আমার মনে হয় যে ছবি আঁকা শিশুদের বা বড়দের কাছেও উপকারী হতে পারে তাছাড়া এই ছবি এঁকেও আমরা অনেক টাকা ইনকাম করতে পারি যদি সে সেইভাবে ছবি আঁকতে পারে একজন ব্যক্তি হিসেবে শিল্পে শিল্পী হয়ে আমি এটা বলতে পারি যে ছবি ছবি শুধু আমরা প্রকৃতি একটা মানুষের ছবি আঁকা মানে তার তার বৈচিত্র্য তার সৌন্দর্যতা আমরা সেই ছবিটির মধ্যে তুলে ধরতে পারি একটা মানুষের ছবি আঁকা তার রূপ তার সব কিছুই আমরা একটা ছবিতে সেইভাবে তুলে ধরতে পারি যেমনটা সে হয়তো আজ তার বয়স দশ বছর সে যদি তার যখন বয়স হবে ষাট বছর সেই সময় যখন সে এই ছবিটিকে দেখবে এবং সে এটাই মনে করবে যে সেই সময় সে কেমন ছিল আজকালকার দিনে ফোনে কী হয় যে ফোনের গ্যালারিতে যা ছবি থাকে তা থেকে আমরা বুঝতে পারি না যে ছবির তফাৎ কী কিন্তু হাতে আঁকা ছবির বা পেন্টিংয়ের একটা আলাদাই গুরুত্ব তা শুধু তারাই বুঝতে পারবে তার মহত্ত্ব যারা ছবি আঁকে আমাদের কাজ হবে তাই আমাদের দৃঢ়ভাবে প্রতিজ্ঞা নিতে হবে যে শিশুদের ছোটো থেকেই আঁকা শেখানোর আঁকা থেকে তারা অনেক কিছুই অর্জন করতে পারবে যা আমরা বলে বোঝাতে পারব না তারা যখন তা করবে তার থেকেই তারা বুঝতে পারবে আমি আমি হয়তো প্রকৃতি নেচার দেখে করি কিন্তু অনেক সময়ে ছবি একটা কল্পনাও হয় এমন একটা কল্পনা যা বাস্তব ও বাইরের সব কিছুর সাথে তুলনা করে বানানো হয় কল্পনা যা আমাদের মাথার মধ্যে ঘোরে তাই আমরা আঁকতে পারি অনেক সময় ছেলে মেয়ে ডিপ্রেশনে চলে গিয়ে কিছু বলতে পারে না কিন্তু এই তারা যদি ছবিটা আঁকা শেখে তো তারা সেই ছবির মধ্যে দিয়ে সেই কল্পনাকে প্রকাশ করতে পারে ছবি ছবি তারা হয়তো বাড়ির বড়রা না বুঝতে পারলেও তারা কিছু না বলেই সেই ছবির মধ্যে দিয়ে সব কিছু প্রকাশ করতে পারে কথা না বলেই অনেক কিছুই এই ছবি দ্বারা আমরা প্রকাশ করতে পারি তো আমার মনে হয় ছবি আঁকাটা খুবই গুরুত্বপূর্ণ অন্তত বাচ্চাদের জন্য বড়দের জন্য যারা প্রথম প্রথম শিখবে তাদের ভয় লাগবে কষ্ট তাদের করতেও অনেক অসুবিধা হবে কিন্তু আমাদের চেষ্টাটা এটাই থাকা উচিত যে তাদেরকে কত ভালোভাবে আমরা শেখাতে পারব আমরা যত ভালোভাবে শেখাতে পারব তারা ততটা ভালোভাবেই শিখে আমাদের নাম বা আমাদের কথা মনে রাখতে পারবে তো আমাদের সেই জিনিসটাই করা উচিত এবং সব স্কুল যারা পেন্টিং শেখায় তাদের সবারই এই উদ্যোগ নেওয়া উচিত